পণ্যটি সত্যিই খুব ভালো হয়েছে কয়েকদিন ধরে এটি আমি ব্যবহার করছি কোনো অসুবিধা হচ্ছে না খুব ভালোই কাজে দিচ্ছে যখন আমি এটা কিনেছি এটার একটি ওয়ারেন্টি কার্ড দিয়েছে এক বছরের ওয়ারেন্টি তাই আমি এটা নিশ্চিন্তে ব্যবহার করতে পারছি এবং সত্যিই ভালো লেগেছে